হ্যালো উম এতে থেকে বলছি লীলা থেকে বলছি আমার ঘরের একটা রং করব দু কামরা বাড়ি আর কি দু কামরা ঘরে রং করব কী কী রং লাগবে একটু যদি বলেন রং তো করতে আসতে হবে অন্তত দুজন তো লোক লাগবে ক কবে আসা যাবে কবে আসা যাবে রংয়ের দাম কেমন জানতে পারলে তবে তো হবে বলব ঠিক আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর মিস্ত্রি মিস্ত্রি পাঠাবেন কখন এলে খুব ভালো হয় গ্রামে পুজো এসে গিয়েছে ওই ভিতরের কী বলে বাবু অত তো মনে নেই গোলাপি সবুজ গোলাপি আর সবুজ গোলাপি বলে একদম ডীপ গোলাপি না হালকা